আমার প্রিয় খেলা হলো ফুটবল আমি ফুটবল ছোটোবেলা থেকে খেলি এবং যেখানেই ফুটবল খেলা হয় আমি সেখানেই খেল খেলতে এবং খেলা দেখতে চলে যাই এবং আমি অনেক মাঠে যেমন ফুটবল খেলেছি যেমন শঙ্কর পারুলিয়া মানিকা দিবিশ্বর ভাদুড়া বড়দা এবং একটা ফুটবল খেলা সময় এগারোজন করে প্লেয়ার থাকে একটি টিমে অপর টিমে এগারোজন প্লেয়ার থাকে এবং মাঠে একটি রেফারি থাকে এবং রেফারি খেলাটি যখন শুরু হয় যেই টিম বেশি গোল করবে তার পরে খেলাটি শেষ হওয়ার পরে সেই টিমই জয় লাভ করবে